আমাদের পশ্চিমবঙ্গের লোকেরা অবসর সময়ে বিশেষ করে পুরুষেরা বাইরে বসে আড্ডা মারতেই বেশি পছন্দ করে যদিও তারা শুধুই আড্ডা মারে না সেখানে নানান রকম শিক্ষামূলক কথাবার্তা তারপরে রয়েছে আমাদের পলিটিকাল কথাবার্তা রাজনৈতিক কথাবার্তা নানা উন্নয়নমূলক কথাবার্তা সে সমস্ত আড্ডাতে করা হয়ে থাকে এ ছাড়াও তার অনেক অনেক ছাত্ররা আছে যারা তারা অবসর সময়ে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানগুলিতে গিয়ে ক্যারাম খেলতে বা তাস খেলতে পছন্দ করেন এছাড়াও বাড়ির মহিলারা যারা অবসর সময়ে থাকেন তারা নিজেরা ছোটখাটো শিল্প বা ছোটখাটো সুতোর কাজ এই সমস্ত নিয়ে ব্যস্ত থাকেন এ ছাড়াও নানান রকম পুজো পার্বণের মাধ্যমে অবসর সময়ে আমাদের পশ্চিমবঙ্গের মানুষেরা কাটান যেমন পৌষপার্বণ দুর্গাপুজো এই সমস্ত পুজোতে আমরা আমাদের অবসর সময় খুব ভালোভাবে উৎসবের মধ্যে মেতে উঠে আমাদের পশ্চিমবঙ্গের মানুষেরা এই ভাবেই আমাদের অবসর সময়গুলি কাটান